আমি রান্না করার সময় সবরকমের সতর্কতা পালন করি কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে বলে বৌমা তুমি যখন রান্না করছো তখন একটু সাবধানে কোরো মা দেখো যেন ফোনটা কোনওভাবে আঁচ না লাগে আগুনের ছোটবেলাতে মনে পড়েছিল আমার একটা কথা খুব ভালোভাবে যখন আমি খেলতাম ধুলতাম সে কারণে তখন সবকিছু দিক থেকে ঠিক আছে কিন্তু গ্যাসের কাছে যখন আমি দাঁড়িয়েছিলাম মা যখন রান্না করেছিল তখন মা বারবার বলেছিল একটু সরে দাঁড়াও একটু সরে দাঁড়াও কিন্তু আমি তখন সরছিলাম না মায়ের কথা একদম শুনছিলাম না ছোটবেলায় ওখানেই দাঁড়িয়ে ছিলাম সেই কারণে আগুনের ঝলকাটা এসে আমার গায়ে হু করে লেগে গেছিল তখন সেই সতর্কতা আমি পালন করিনি কিন্তু আজ আমি মা বাবার কথা শুনে বড় হয়েছি আজ আমি শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি সবার মানুষের কথা শুনছি তাদের সব সতর্কতাও আমি পালন করছি কারণ গ্যাসের কাছে যদি ফোন রাখা হয় তাহলে সেই ফোনটা কিন্তু খারাপ হতে বেশি টাইম লাগে না সেই কারণে যদি আমরা নিজেরা একটু সতর্কতা পালন করে চলি তাহলে আমাদের সব দিক থেকে অনেক রকমের সুবিধা পাওয়া যায় এইরকম যদি সতর্কতা আমি নিজেও করি বা সবাইকেও বলে দিই তুমি এটা করো আমার মতন আমার মতন ফোন রেখে গ্যাসের কাছে রান্না কোরো না তাহলে দেখবে ফোনটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে সেও যদি আমার মতো ফোনটা যদি তার কাছে রেখে গ্যাসের কাছে ফোন করতে করতে যদি রান্না করে তাহলে তার ফোনটা খারাপ হতে বেশিক্ষণ সময় লাগবে না এইরকম সতর্কতা যদি আজ আমি হয়ে আরও পাঁচজনের মাঝে যদি আমি এই কথাটা বলি যে দেখো তোমরা এরকম কোরো না তাহলে তাদের অনেক ক্ষেত্রে সুবিধা দেখা দেয় এই রকম সতর্কতা সবার কাছে পৌঁছে দিই